আমাদের পাশেই আছে পুরুলিয়া এখন পর্যটকদের কাছে পুরুলিয়া খুব আকর্ষণীয় একটা জায়গা হয়ে উঠেছে সেই কারণে এখন ওখানে নতুন নতুন হোটেল রিসোর্ট বড় বড় কোম্পানি থেকে দেখা যাচ্ছে পর্যটকরা ওখানে খুব ভিড় করে ওখানে দেখার মতো অনেক কিছু আছে যেমন ঝর্না গাছ লাল পলাশ ফুল অনেক কিছু তাছাড়াও ওখানে ছৌ নাচও ভীষণ বিখ্যাত পুরুলিয়া আগের থেকে অনেক উন্নতির দিকে চলে যাচ্ছে এই পর্যটকদের জন্য পর্যটনকেন্দ্র হলে একটা জায়গা কতটা উন্নত হতে পারে তা সেটা দেখতে হলে পুরুলিয়া অন্যতম পুরুলিয়ার কথা যদি বলতে হয় তাহলে বলতেই হয় ওখানে পাহাড়ও খুব বিখ্যাত জয়চন্ডী পাহাড় দেখতে পর্যটকরা অনেক দূর দূর থেকে আসে সেখানে এক মন্দিরও আছে সেটাও নাকি খুব জাগ্রত সেই জন্য পাহাড়ে বেয়ে পর্যটকরা উপরে ওঠে যাতে তারা পুজো দিতে পারে এইজন্য পুরুলিয়া এখন পর্যটক কেন্দ্রের খুব উন্নতি লাভ করেছে